মুসলিম আর হিন্দু বেশিরভাগ আমাদের এখানটাই মুসলিম মুসলিম আগে বেশি ছিলো এখন এমন হয়ে গেছে হিন্দু আমাদের এই দিকটায় বেশিরভাগ হিন্দু কিন্তু মুসলিম কম আমরা মুসলিম যে মুসলিমের পাড়ায় থাকি তা বেশিরভাগ মুসলিম আমাদের অঞ্চল বেশিরভাগ মুসলিম আছে তারপর ওই দিকটাই হিন্দুরা আছে কিন্তু এখন দেখো মানুষ হিন্দু মুসলিম কারোর কোনো জাত বাঁচে না হিন্দু হিন্দুর মেয়ে মোল্লার ঘরে আসছে মোল্লার মেয়ে হিন্দু ঘরে যাচ্ছে মানে এইসব নিয়ে মানে হিন্দু মুসলিম এই অঞ্চলে এরমভাবেই এই হচ্ছে তার জন্যই মানুষের মধ্যে আর মানে মুসলিম হিন্দু আর বলে কিচ্ছু রইল না হিন্দু মুসলিম বলে এক বিন্দু দুটোই হিন্দু মুসলমান মানুষ বলে তা ওই মুসলিম মানে মুসলিম কম এখন হিন্দু বেশি হয়ে গিয়েছে তা ওই হচ্ছে কথা তা আমার নিজের ভাই আমার ভাই মুসলিম তা ও একটা হিন্দুর মেয়ের বিয়ে করেছে ওরা ভালোবেসে বিয়ে করেছে ওদের কি বারণ করা যাবে কেন তুই হিন্দুর মেয়ে বিয়ে করবি ওরা যেটা নিয়ে সুখে থাকতে চায় সেটাই আমরা চাই হিন্দু হোক আর মুসলিম হোক আর যা হোক তা যেন মেয়েটা ভালো হয় হিন্দুর মেয়ে তো কী হয়েছে ভালো মুসলিম জাতের নিয়ে আসলে তা আমাদের নমাজ কালাম সব কিছু আছে সব পড়াতেই হয় তা ওই ওই কথা মুসলিম কম হিন্দু এখন বেশি হয়ে গিয়েছে এখন কেউ কারো জাত বিচার আছে না সব যে যার মানে হিন্দু মুসলিমের